হ্যাঁ সৌরভ বাবু বলছেন তো আচ্ছা আমি বলছি কী এই মাসের যদিও এখনও একদিন বাকি আছে কিন্তু এর আগের দু মাসের আপনি ঘর ভাড়াটা শোধ করলেন না আপনার তো আপনার তো আড়াই হাজার টাকা করে কথা হয়েছে আপনি তখন সেটাকে দু হাজারে বলেছেন ঠিক আছে আমি সেটা দু হাজারেতেও আমি রাজি হয়েছি কিন্তু আপনি দিচ্ছি দিচ্ছি করে আগামী দু মাস গত দু মাসের ঘর ভাড়াটা এখনও পর্যন্ত আপনি ক্লিয়ার করেননি মানে ধরুন দু হাজার দু হাজার চার হাজার টাকা আর এই এখন তো কালকের লাস্ট হবে আমাকে তো এ মাসেরটাও যোগ হয়ে যাবে তাহলে ছ ছ হাজার হবে তো আপনি ক্লিয়ার করেননি আপনার কী ব্যাপার আপনি কী বলছেন দেখুন এটা তো এটা তো ঠিকই জিনিস কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা আজকের আমি ফোন করেছি বলে এ কথাটা আপনি বলছেন কিন্তু এর আগে আপনি তো এই ক ঘটনার কথা বলেননি আমাকে তো বলতে পারতেন আপনার গ্রামের পরিস্থিতি খারাপ বাজে ধরনের কথা বলে আমাকে তো সেটা জানাতে পারতেন তো আমি তো আপনাকে আমি ফোন করছি বলে আপনি এই কথার উত্তর দিচ্ছেন কিন্তু দু মাসের হয়ে গিয়ে তিন মাসে পড়ে যাচ্ছে সেইটা তো আপনি এখনও পর্যন্ত কিছু জানাচ্ছেন না এই মাসে আবার সামনের মাসে মানে তো আমি তো বুঝতে পারছি না আপনি বলুন কালকের একত্রিশ তারিখ শেষ পরশু দিন আপনি কত টাকা আমাকে দিচ্ছেন ছ হাজার টাকা হচ্ছে

আর বাকি তিন হাজার টাকাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ওই কথাতে আমি এ হ ঠিক আছে মেনে নিলাম কিন্তু এর পরে কোনো অসুবিধা হলে আমাকে আগে থেকেই জানাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে